আমি যখন ছোট ছিলাম তখন বিশেষ কিছু ঘটনা আমার মনকে জাগিয়ে তোলে তার মধ্যে একটি ঘটনা আমি এখন বলি তো যখন স্কুলে যেতাম স্যারেরা বলতেন যে রাত্রিবেলায় কোনো কিছু দেখে ভয় খাওয়াটা উচিত নয় বা কোনো কিছু শব্দ শুনে আমি বিছানায় শুয়ে থাকলাম সেটা আমার মনকে আরও ভয় মানে ভয়ঙ্কর করে তুলবে সেরকম যদি কোন ঘটনা ঘটে তো সেটাকে পর্যবেক্ষণ করা দরকার তো এরকমই একটা ঘটনা হয় আমার মা বাবা যখন বাইরে গিয়েছিল আমি ছিলাম বাড়িতে একা তখন একটা শব্দ শুনতে পাই তো গাছ থেকে একটা ডাব পরে যায় আর একটা কিছু শব্দ পাই তো সেইসময় আমাকে বিরাট মনে ভয় দিয়েছিল তো আমি তখন স্যারের কথাটা মনে করলাম তো স্যারের কথা মনে করে সাহস করে গেটটা খুললাম গেটটা খুলে দেখি গাছ থেকে একটা ডাব পরেছে আর বাইরে কিছু খড় কাটা ছিল সেখানে হচ্ছে একটা কুকুর ভিতরে ঢুকছে সেটার তো যখন আমি দেখলাম সেটা আমাকে আরও সাহস দিল আমি সাহস করে এবারে ঘর ঢুকলাম দিয়ে আবার নিশ্চিন্তে ঘুমাতে পারলাম দ্বিতীয় ঘটনা হল আমি ছোটোবেলায় খুব কবিতা বলতে ভালোবাসতাম তো ছোটবেলায় বিভিন্ন জায়গায় কবিতা আবৃত্তি করেছি এবং সেখান থেকে আমি কিছু পুরস্কারও পেয়েছি তো সেই আগ্রহে আমি এখন আমার বাচ্চাকে কবিতা শেখাই আমার বাচ্চাকেও যখন কবিতা সুন্দর করে বলে বা তার মধ্যে একটা পুরস্কার পেল সেটা দেখে তার যেমন আনন্দ হয় সেই আমারও তখন পুরানো কথাগুলো মনে পরে তখন আমিও খুব আনন্দ পাই আর কি